হ্যালো হ্যাঁ ব কে বলছেন হ্যাঁ বল হ্যাঁ কি কষবার বলুন না আমার যে কাজ যেটা কাজ সেটাই তো করবো অন্য কাজ করলে ভালো লাগে বলুন আমার ভালো লাগে আমার যেটা কাজ সেটাই আমার তো করতে হবে তো এছাড়া আর কী করব বলুন আমি তো এটাই শিখেছি তো মানে হা মানুষকে মানে পাখা সারিয়ে মানুষকে মানে হাওয়া পাখা সারিয়ে মানুষকে সেই পাখা মানে পাখা খারাপ হয়ে গেলে সেই পাখা সারিয়ে দিই মানুষরা হাওয়া খায় আমার খুব ভালো লাগে এতে মানে নিজে টাকা নিচ্ছি যে টাকা নিলে টাকা নেওয়ার বিনিময়ে যদি মানুষকে যদি কাউকে কিছু দিতে পারেন এটা নিজে খুব ভালো লাগে যে না আমি টাকা নিচ্ছি ঠিকই টাকা নেওয়ার পরিবারতে কাউকে কিছু দিয়েছি মানে এতে নিজেরই খুব আনন্দ পায় এটা আপনার কি মনে হয় হ্যাঁ রাখছি